আপনি কি একজন উবের চালক আপনার কি সংসার চলে যায় ও বোঝা যাচ্ছে না আপনি কি একজন উবের চালক আপনার সংসার চলে যায় এই এই উবের চালিয়ে পয়সা মানে কেমন আয় রোজগার হয় এই টাকায় কি আপনার সংসার চলে এই যে বারবার উবের ক্যানসেল করা হয় তাতে আপনাদের কি সমস্যা হয় ও ভাড়া তো দেওয়াই হয় তাড়াতাড়ি এলে তো যাত্রী যারা তাদের একটু সুবিধা হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে দ্বিতীয় বার যেন না হয় এটা একটু মাথায় রাখবেন না না যাত্রীদের ভরসা টরসা করে কি আর সমস্যার সমাধান পাওয়া যায় ঠিক আছে আচ্ছা